আমি চন্দ্রকোণা টাউনের বাসিন্দা আমাদের এখানে অনেক পর্যাটক ঘুরতে এসে আটকে পড়েছিলো দুহাজার উনিশে কোভিড নাইনটিনে মহামারিতে তারা আটকে গিয়েছিলো তারা তাদেরকে বন্দি করে রাখা হয়েছিলো একটা বাড়িতে তারা ঠিকঠাকভাবে খাওয়াদাওয়া হচ্ছিলো না তাদের তাদের বাইরে বেড়ানোও বন্ধ হয়ে গেছলো তার তারাও অনেকটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলো তাদের মধ্যে অনেকের করোনা হয়েছিলো অনেকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও ছিলো অনেকের আক্রান্ত হওয়ার পরে তারা হসটিলাইজ হয়ে পড়েছিলো অনেকে বাড়ি ফিরতে পারে না অনেকেই হাসপাতালেই মারা গিয়েছিলো ওই কারণে অনেকের অসুবিধে হয়েছিলো